আমাদের বাংলা ভাষার আঞ্চলিক উপভাষাগুলি হলো রাঢ়ী বঙ্গালী কামরূপী বরেন্দ্রী আর রাজবংশী এই ভাষাগুলি আমরা কিন্তু শিখেছি এবং কিছু কিছু ভাষা আমাদের মধ্যে জানা আছে যেমন কখনও কখনও আমরা যেমন র এর ব্যবহার ড় এর মতন করি আবার ড় এর ব্যবহার র এর মতন করি এছাড়াও কখনও কখনও আমরা যেমন কাঁঠালকে কাঁটাল বলি কাঁঠাল বলা হয় না কাঁটালও হয়ে যায় বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে বাঙালিরা যেমন বঙ্গালী ভাষারও বিভিন্ন রকম কথা রয়েছে রাঢ়ী ভাষারও কথা রয়েছে আঞ্চলিক ভাষারও কথা রয়েছে সেইভাবেই কিন্তু মানুষ কথা বলেন এবং এইভাবেই উপভাষাকে ভাগ করা হয়েছে